প্রযুক্তি বর্তমানে পরিবহন ব্যবস্থাকে অনেক সহজ ও কার্যকর করে তুলেছে টিকিট বুকিং থেকে শুরু করে যাত্রার প্রতিটি ধাপে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে যাত্রীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে তাদের ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেতে পারেন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ট্রেন বাস বিমান এবং হোটেল বুকিং কয়েক মিনিটের মধ্যে করা যায় যেমন আইআরসিটিসি মার্কে মাই ট্রিপ রেডবাস এবং অন্যান্য বুকিং সাইট ও অ্যাপ ব্যবহার করে যাত্রীরা টিকিট ও হোটেল বুকিং করতে পারেন যা আগে করতে অনেক সময় ও পরিশ্রম লাগত এটি কেবল বুকিং সহজ করে না বরং আসন সংরক্ষণ ক্যান্সেলেসান এবং ফেরতের টাকাও দ্রুততার সঙ্গে নিশ্চিত করে বিভিন্ন ট্রেন ও বাসের লাইভ স্ট্যাটাস ট্র্যাক করার জন্য প্রযুক্তি অত্যন্ত কার্যকারী যেমন হোয়ার ইজ মাই ট্রেন্ড বা এনটিইএস এর মতো অ্যাপ ব্যবহার করে ট্রেনের লাইভ লোকেশান প্ল্যাটফর্ম নম্বর বিলম্ব এবং সময়সূচি সহজেই জানা যায় এছাড়া গুগল ম্যাপ বা ট্রাফিক আপডেট ম্যাপের মাধ্যমে বাস বা অন্যান্য যানবাহনের অবস্থান ও রুটের ব্যবস্থা অবস্থা জানা যায় প্রযুক্তি ব্যবহার করে গুগল ম্যাপ জিপিএস এবং অন্যান্য নেড়ে নেভিগেশন অ্যাপের সাহায্যে স্টেশন বাস ডিপো অথবা নিকটবর্তী পরিষেবার অবস্থান জানা যায় এছাড়াও যাত্রীরা প্রয়োজনীয় সুবিধা যেমন টয়লেট খাবারের দোকান বা বিশ্রামাগার খুঁজে পেতে পারেন অনেক অ্যাপ রিয়েল টাইম নোটিফিকেশান পাঠায় যেখানে প্ল্যাটফর্ম নম্বর গেট নম্বর বা রুম পরিবর্তনের আপডেট থাকে পাশাপাশি যাত্রীরা ট্রিপ প্ল্যানার ব্যবহার করে ভ্রমণ পরিকল্পনা করতে পারেন যেখানে একাধিক যানবাহন এবং স্টপেজের তথ্য দেওয়া হয় এভাবেই প্রযুক্তি যারা প্রযুক্তির যাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য দ্রুত ও সহজভাবে করে মানে সহজেই করে যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সুষ্ঠ ও আরামদায়ক করে তুলেছে আমাদের এই প্রযুক্তি